হ্যালো আমি স্নেহা গুরু বলছি পুরুলিয়া শহরের আসুসহিস লেন থেকে আমি অধিকারী রেস্তোরাঁর থেকে কিছু খাবার আনাতে চাই যেগুলি হল চিকেন কষা লাচ্ছা পরোটা এবং রাজভোগ তার মধ্যে চিকেন কষার পরিমাণ হবে একটা সম্পূর্ণ প্লেট লাচ্ছা পরোটা হবে চারটে এবং রাজভোগ মিষ্টি হবে দুটো আমি আপনার কাছে অনুরোধ জানাতে চাই যাতে একটু তাড়াতাড়ির মধ্যে এগুলো আমার কাছে চলে আসে এবং আমার সম্পূর্ণ ঠিকানা হল পুরুলিয়া শহর আসুসহিস লেন চার নম্বর বাড়ি ধন্যবাদ